পশ্চিমবঙ্গে প্রধান ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট গুলির মধ্যে ক্রিকেট ফুটবল টেনিসও রয়েছে আমাদের ক্রিকেটে প্রচুর পরিমাণে নাম রয়েছে এবং দেশে বিদেশে আমাদের ক্রিকেটের টিমও রয়েছে তাদের খেলা অংশগ্রহণ হয় তারা খেলতেও যায় এছাড়াও আমাদের ফুটবলে ফুটবলে প্রচুর পরিমাণে ছেলেরা অংশগ্রহণ করেন ফুটবল খেলার জন্য আমাদের আলাদা করে কোচিং রয়েছে ফুটবলে খেলার জন্য আলাদা মাঠ রয়েছে সেখানে ছেলে মেয়েরা ফুটবল প্র্যাকটিস করেন এবং দেশে বিভিন্ন জায়গায় তারা খেলতে যায় এছাড়াও আমাদের আর একটি খেলা রয়েছে সেটা হচ্ছে টেনিস বল টেনিস খেলাটি আমাদের এখানে খুব ভাবে প্রচলিত রয়েছে দেশের বিভিন্ন জায়গাতেই টেনিস খেলাটি আয়োজন করা হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক ছেলে এই টেনিস খেলাতে টুর্নামেন্টে অংশগ্রহণও করেন